হ্যালো হ্যালো ম্যাডাম হ্যাঁ আমি আরাধ্যার মা বলছিলাম আপনাকে আর আজ থেকে পড়াতে আসতে হবে না ঠিক আছে না ব্যাপারটা সেটা না আসলে আপনি তো এখন প্রায় দিনই মানে আসেন না তাই না মাঝেমধ্যেই আপনি কামাই করে দিচ্ছেন আর মাঝখানে দুই দিন কামাই করে দিলেন তার পরে এইভাবে তো মানে বেশ কয়েকদিন হয়ে গেলো না আপনি আসছেন না ঠিকঠাক করে তাতে তো খুবই অসুবিধা হচ্ছে আর বাচ্চা ছেলে ওর তো বাচ্চা মেয়ে তাদের তো একটু অসুবিধা হয় এই সব ব্যাপারে না নিয়মিত তারা যদি পড়াশুনোর মধ্যে না থাকে তাদের কি আর সেই সমস্ত জিনিসগুলো মনে থাকে তাই জন্যই হ্যাঁ সে ওটাই যে কারণ ওটাই অসুবিধা আছে আপনি ঠিকঠাক টাইমেও আসেন না আর ঠিকঠাক মানে যেরকম আপনার পড়ানোর কথা ছিল আপনি যখন আসবেন বলেছিলেন যেরকম বলেছিলেন এখন আপনি সেরকম করছেন না তাতে খুবই অসুবিধা হচ্ছে বাচ্চাটার খুবই সমস্যা হচ্ছে যেই কারণে হচ্ছে যে আপনাকে এই কথাটা বলা যে আপনাকে আর আসতে হবে না কারণ হচ্ছে যে যে এভাবে যদি আপনি টিউশন কামাই করেন প্রায় দিনই তাহলে তো বাচ্চার তো অসুবিধা না কারণ ছোটো ছেলে সে ছোটো সে তার তো এখন মানে রেগুলারিটি না থাকলে সে কি আর এখন পারবে হুম সেই জন্যই না আপনাকে তো অলরেডি যা দেওয়া হয় আমার তো যতদূর মনে হয় যে যথেষ্ট এর থেকে তো বেশি তো আর ওইভাবে দেওয়াটা সম্ভব হচ্ছে না তার জন্যই আপনাকে বলছি যে আপনাকে আর আসতে হবে না আমি অন্য একজন টিচারকে দেখেছি তিনি পড়াবেন কথা হয়েছে